আধুনিক বিশ্বের বাংলা ভাষা চ্যালেঞ্জের কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয় সব থেকে বলতে গেলে আগে বলি যে আমরা যখন কোনো কিছু ফর্ম ফিল আপ করতে যাই ফোনে হোক বা সেটা কাম্পিউটারে হোক বা কোনো জায়গায় কোনো সংস্থানে বা স্কুল বা কলেজ বা ব্যাঙ্কে সেই ফর্মটা পুরোটা ইংলিশে থাকে তো সেই ইংরেজিতে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হয় বাংলা ভাষার কোনো উদ্ভাবন পাওয়া যায় না সেখানে বাংলা ভাষায় ফর্মটা থাকে না সেহেতু আমাদেরকে ইংরেজিতে করতে হয় এবং দেশের বাইরে যদি আমরা কোনো কাজকর্ম করতে যাই তখন আমরা যে কথোপকথনটা করবো সেটাও আমাদেরকে ইংরেজিতে করতে হবে বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই তো সেই জন্য আমাদের বাংলা ভাষা এই সমস্যার সম্মুখীনে পড়তে হয়